দেবুদা বলছেন আমি আমি এই সঞ্জয়ের কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম এই আপনাদের ওকো ওখান থেকে তো কাল থেকে তো চেন্নাইয়ের জন্য বাস যায় সেই জন্যে একটুখানি একটুখানি নাম্বারটা ওর কাছ থেকে আরো নিলাম আমার একটু যাবার ইয়ে ছিলো ডাক্তার দেখানোর ব্যাপার আছে একটু

হ্যাঁ বলছি ওখান থেকে তাহলে কবে কবে বাস ছাড়ে সোমবার আর সোমবার আর বৃহস্পতিবার আচ্ছা তাহলে সোমবার দিন একটা টিকিট বুক করা যাবে সেইটা আমি তো ডাক্তার দেখাতে যাবো একটু আমার কোমরে প্রব্লেম আছে যদি একটু স্লিপারের দেয়া যায় ভালো হয় তাহলে একটু একটুখানি সেরকম ব্যবস্থা করে দিন দেখুন আমি নাহলে অতোটা রাস্তা যেতে পারবো না এরকমভাবে বসে সে ভাড়া না দেয়া যাবে কতোটা বেশি লাগবে আর সে আমি দিয়ে দেবো অসুবিধে কিছু নেই আপনি অ্যাঁ হ্যাঁ আমার স্লিপার সিট লাগবে হ্যাঁ অবশ্যই সে আমি ভাড়া বেশি আমি দিয়ে দেবো ও হ্যাঁ বলছি তবে তুই কি টিকিটটা কনফার্ম তো একদম টিকিটটা আমার কনফার্ম হয়ে যাবে তো